পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলি হলো তৃণমূল কংগ্রেস বিজেপি সি পি এম এসএফআই এরকম মেন মেন কংগ্রেস মেন মেন দল আছে তাদের মধ্যে এখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস আর তাদের প্রধান হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও আছে অভিষেক ব্যানার্জি ব্রাত্য বসু রাজীব বন্দ্যোপাধ্যায় সুজিত বসু ফিরহাদ হাকিম এরকম সব মেন মেন মূল নেতারা আছে আর সি পি আই এম এ আছে মীনাক্ষী ইত্যাদি মোহাম্মদ সেলিম সুজন ভট্টাচার্য এরকম বিভিন্ন নেতারা আছে আর কংগ্রেসে আছে অধীর চৌধুরী আর বিজেপির আছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার আর হচ্ছে আই এস এফ আছে নওসাদ সিদ্দিকি এরকম বিভিন্ন রাজনৈতিক দলগুলি এখন আছে আর কি ক্ষমতায় আর কিছু নেই